আমি সরস্বতী পূজার সময় আমার পাড়ায় এক প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন সরস্বতী পূজা কমিটি পেন্টিংয়ের প্রতিযোগিতা তো আমি তাতে অংশগ্রহণ করেছিলাম এবং তখন অংশগ্রহণ করি তাতে আমি প্রথম হয়েছিলাম তো তখন আমাকে এলাকার মানুষ বা যারা বিচারক ছিলো তারা যথেষ্ট প্রশংসা করেন এবং সকলের কাছে পাড়া প্রতিবেশীদের কাছে আমার যথেষ্ট গরিমা অনুভব করি আমি এবং সকলের কাছে যথেষ্ট প্রশংসা পেয়েছিলাম তারা আমাকে উদ্বুদ্ধ করে তো এই প্রথম হওয়ার পরে আমি যথেষ্ট সকলে যে সন্মান দিয়েছিলেন বা যে গৌরব অর্জন করেছিলাম তাতে আমি উদবুদ্ধ হই এবং পেন্টিংয়ের প্রতি আরও বেশি আকৃষ্ট হই এবং বেশি সময় বা মনোযোগ দিতে থাকি বা দিয়ে থাকি এবং পরবর্তীকালে আমি আমার জেলার একটি স্বনামধন্য পেন্টিং বা অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রে অঙ্কন সম্পর্কে পশিক্ষণ নিয়ে থাকি বা নিয়েছিলাম এবং আমি এটিকে শখ হিসাবে আমি অনুসরণ করতে চাই এবং আমার স্বপ্ন রয়েছে যে আমি যে ক্রিকেটের যে ভগবান শচীন তেনডুলকার রয়েছে তার একটি ভালো চিত্র অঙ্কন করতে এবং সেটি তার হাতে তুলে দিতে এবং আমি যদি আমার এই স্বপ্নটি পূরণ করতে পারি বা আমার এই ইচ্ছাটি পূরণ করতে পারি আমি যথেষ্ট খুশি হবো কিন্তু বর্তমানে আমার সেরকম সুযোগের সম্মুখীন হয় নি আমি চেষ্টা করবো যে কোনোভাবেই হোক আমি একটি শচীন টেনডুলকারের চিত্র অঙ্কন করতে এবং তার হাতে তুলে দিতে এবং আমার শখ হিসাবে এটি পূরণ করতে